হ্যাঁ আমি প্রায়ই ট্যুরে বের হই আমার অনেক প্রিয় স্থান আছে তার মধ্যে যেগুলি খুবই গণ্য সেগুলি হল প্রথমেই বলি পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে সিকিম সিকিম ঘুরতে গিয়ে আমি প্রথমে দার্জিলিং ঘুরতে যাই সেখানে আমি পাহাড় পর্বত প্রভৃতি দেখি কাঞ্চনজঙ্ঘা দেখে থাকি আমি বরফ নিয়ে খেলা করেছি আমার বরফ খুবই প্রিয় পাহাড়ের আবহাওয়া আমার খুবই প্রিয় এছাড়া আমি দক্ষিণেশ্বরের কালীমন্দির কলকাতা ঘুরতে গেছি অন্যদিকে আমি সুন্দরবন এলাকায়ও গিয়েছিলাম সেইখানের মধু সেইখানকার রয়েল বেঙ্গল টাইগার প্রভৃতি আমি দেখেছি কুমির দেখেছি যা আমার খুবই ভালো লেগেছে যা আমার খুবই অ্যাডভেঞ্চারাস লেগেছে এছাড়াও রয়েছে বিভিন্ন নাচ যেমন পুরুলিয়ার ছৌ নাচ খুবই বিখ্যাত তা আমি দেখতে গিয়েছিলাম শক্তিগড়ের ল্যাংচা যার কারণে আমি শক্তিগড়ও ঘুরতে ঘুরতে যাই বর্ধমানের সীতাভোগ মিহিদানা প্রভৃতি আমি খেয়ে দেখেছি যার কারণে বর্ধমানও আমার খুবই প্রিয়